হ্যালো হ্যাঁ বলছি দাদা আমি কি এই রাজমিস্ত্রির সাথে কথা বলছি আচ্ছা বলছি দাদা আমাদের একটা নতুন বাড়ি বানাবো তা ওই জন্য আপনাকে ফোন করলাম বলছি আমাদের ওই আপনার কি এখন ফাঁকা আছেন আচ্ছা বলছি আমাদের একটা এমার্জেন্সি একটা ঘর করে দিতে হবে ওই দুকামরা ঘর হবে হুম আর হচ্ছে সামনে একটু বারা মতো হবে তা কতো কি ইট লাগবে একটু বলতে পারবেন আচ্ছা আচ্ছা হাজার তিনেক ইট লাগবে তাই তো এবার কম বেশি হতে পারে সে ঠিকই আছে হাজার তিনেক আচ্ছা বলছি দাদা সিমেন্ট কতো লাগবে বলতে পারবেন আচ্ছা পঁয়ত্রিশ বস্তা আচ্ছা বলছি দাদা ওই আপনার কি আগের সপ্তাহের দিকে সময় হবে আচ্ছা যদি সময় হয় তাহলে আপনি তাহলে একদিন যদি এসে দেখে যেতেন হ্যাঁ খুব ভালো হতো আপনি কি আসতে পারবেন এখানে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে ফোন করে নেবো ঠিক আছে